হ্যাঁ আমি মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন কারণ আমায় বয়সটা যেহেতু অনেকটা বেশি তো মানসিক চিন্তা অনেক বেশি থাকে তার জন্য সমস্যার সম্মুখীন হয় ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে চিন্তা করতে হয় নিজের বরের ব্যবসাও খুব যদি ভালো না চলে সেটা নিয়ে সমস্যা হয় আমার ব্যবসার প্রতিও সমস্যা হয় মাঝে মাঝে যখন প্রায় ছ মাস সাত মাস বসে থাকতে হয় তখন ছেলেমেয়ের পড়াশোনা করে মেয়েও পড়াশোনা করে তাদের নিয়ে আমাকে একটু সমস্যা হতে হয় মানসিকভাবে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ি তাই জন্য আমি সচেতন থাকি আমি কে সেরকম কোনও কাউকে দেখাইনি তবে আমার একটা বন্ধু আছে যে মনো একজন মনোবিজ্ঞানী সে আমার চিন্তাটা অনেকটা দূর করে মানসিক সমস্যার সমাধান করে আর কোনও স্বাস্থ্যকেন্দ্র গিয়ে দেখাইনি তাই সে মাঝে মাঝে বলে কীভাবে চিন্তামুক্ত থাকতে হয় সেরকম আমি কাজ করি যেমন রোজ সকালে উঠে যোগা করি মাঝে মাঝে গান শুনি মাঝে মাঝে খুব ভালো গল্প করি যেগুলো আমার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে